গান গাওয়ার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ অত্যন্তই প্রয়োজনীয় কারণ যদি তোমার শ্বাস প্রশ্বাস ঠিকঠাকভাবে না তুমি ফেলতে পারো তাহলে তুমি সেরকম গানটির সুরটাই আনতে পারবে না গানটির তুমি যদি উঁচু স্বর আনতে চাও এবারে তুমি শ্বাসটা তখনই ফেলে দাও তাহলে উঁচু স্বর আসবে কিন্তু যদি তুমি তখন না ফেলো তাহলে স্বর উঁচু স্বরটা আসবেই না সেইরকম অনেকগুলো কারনের জন্য আমার মনে হয় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ অনেক প্রয়োজন এবং শ্বাস শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার কয়েকটি কৌশল হল যে অনুলোম বিলোম ইত্যাদি যোগাগুলো করা তাছাড়া গানের অধ্যয়ন করাটা অত্যন্ত প্রয়োজনীয় যদি অধ্যয়ন না করা হয় তাহলে কোনও দিনও গান শেখা যায় না গান একটি এমন কৌশল যাতে তুমি যত অধ্যয়ন করবে তত সেটি ভালো হবে এবং যত অধ্যয়ন বন্ধ করে দেবে তত সেটি খারাপ হয়ে যাবে এইজন্য আমার মনে হয় প্রতিদিন গানের অনুশীলন করা উচিত গানের অধ্যয়ন করা উচিত এছাড়া গান পরিস্কারভাবে করার জন্য তার যদি গানের মানগুলো গানের নিয়মগুলো গানের লিরিক্সগুলো যদি জানা থাকে তাহলে অনেকটা ভালো হয় তাছাড়াও গানের সুরের জন্য সুরের সারেগামাপাধানিসা ইত্যাদি জিনিসগুলোর ভালো জ্ঞান থাকা দরকার